হ্যাঁ বলুন আমি শিবলক্ষ্মী সুপার মার্কেট থেকে নিই আর কি ওখানে জিনিসপত্র ভালো আসে কাপড় মডেলটাও ভালো আসে সেই জন্য আর অনেক দিন টেকসইও খায় হ্যাঁ আর কম দামেরও হয় কমের মধ্যে ভালো ভালো জিনিসও হয় আর টেকসই খায় অনেক দিন ব্যবহার অনেক দিন ব্যবহার করা যায় যাদের তাড়াতাড়ি যাদের অনেক কোম্পানি আছে যাদের তাড়াতাড়ি ছিঁড়ে টিড়ে যায় এটা অত তাড়াতাড়ি ইয়ে হয় না অনেক দিন টেকে আর কি তা আপনার কি কিছু দরকার আপনি যেটা মানে যেটা সবথেকে বেশি এ করতে পারবেন কারণ এখন এরা এত তেমন পোশাকে আশাকে করে না তাদের কারণ একটা এতে তাদের একমাস মতো চলে যায় এখন বেশিরভাগ মেয়েদের মডেলটাই বেশি চলছে তা আপনি যদি বলেন যে দেন দুটো একসাথে তুলবেন তো দুটো একসাথে করতে পারেন কী কী ওই শাড়ি কুর্তি লেহেঙ্গা আরও বিভিন্ন জিনিস আছে আপনার যেগুলো ভালো মনে হবে আপনি সেগুলো নেবেন ওড়না আছে আরও অনেক কিছু আছে বেশিরভাগ এখন চুড়িদার জামাগুলোই বেশি চলছে কেমন ওই কম বলতে একশো চল্লিশ কুড়ি দুশো ষাট টাকা সত্তর টাকা পাঁচশো টাকার মধ্যে আছে ছশোর মধ্যে আছে হ্যাঁ তো কমেই আছে কুর্তিগুলো আর কীরকম দাম মডেল হিসেবে কুর্তি অনেক কুর্তি অনেক মোটা মোটা মানে মধ্যে যদি নাও তাহলে দুশো চল্লিশ টল্লিশ ওরকম পড়বে মানে কম সমের মধ্যেই আছে সবই বাজেটের মধ্যেই সব পড়বে